হ্যাঁ পাওয়া যাবে ওই তিনশো টাকা না হ্যাঁ হিল আছে না লাল কালার হ্যাঁ হবে দুশো টাকা ওই পাঁচ দিনের মধ্যেই এসে যাবে না না সময়ের তো একটু এখন পুজোর সময় একটু তো সময় লাগবে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার কাজে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাচ্চা বুড়ো সবাইকার জুতো পাওয়া যায় বিভিন্ন রকমের জুতো বিভিন্ন রকমের দাম আছে আপনি আসুন দেখে তার পরে হবে আচ্ছা ঠিক